হুঁ বলুন

আমার তো মনে হয় যে এটা করতে গেলে ভালো হয় যে আগে প্রথম যে ডাইনিংগুলো আছে সে ডাইনিংগুলো চেঞ্জ করে একটু কালার কালার প্রুপ করা হয় হয় বা গ্রিন কালার একটু রুমে ডেকোরেট করা হবে রুম চেঞ্জ কোর রুমের কালার চেঞ্জ চেঞ্জের ব্যাপার আছে আর প্রত্যেকটা টেবিলে একটা ক্যানডি ক্যান্ডেল লাইট সিস্টেম করা যাবে এটাও করা যাবে

নতুন উন্নত মানের লাগানো যাবে আর লাইটিংয়ের একটু সুব্যবস্থা করা যাবে হ্যাঁ হ্যাঁ সবই সব কিছুই পরিবর্তন হবে এখান থেকে টেবিল থেকে নিয়ে রঙ থেকে নিয়ে লাইটিং তারপরে প্লেট বাতি সব কিছুই ডেকোরেট করা হবে আর যে আগে যে আমাদের ছিলো এখানে গোল প্লেটগুলো ছিলো বিরিয়ানির জন্য এখন চৌকো সিস্টেম করা যাবে আর টিসু পেপার তো থাকবেই আর কাস্টমার যখন আসবে তখন ইউ পুজোর অফার তো ওদের একটু মানে অ্যাট্রেকটিভ করার জন্য ওদের একটু কিছু ফ্লাওয়ার বা আর কী কী একটু গিফ্টের এ করা যাবে আমাদের এই নবমী দশমীর জন্য হুম সাউন্ড সিস্টেম তো থাকবেই